পশুপালন কৃষি খাদ্য শি আমরা বাড়িতে মানে গরু ছাগল হাঁস মুরগি সব পুষে থাকি গ্রাম অঞ্চলে আমাদের একানে সব কিছুই পোষা হয় সেই অনুযায়ী আমরা পুষে থাকি বড়ো হয় যেমন হিন্দুরা ছাগল খায় মুরগিও খায় হাঁসও খায় হা অনেক সময় অনেকে মানে গরুগুলো পোষে গরুর দুধও খাওয়া হয় দুধ খেয়ে যেগুলো মানে বেশি হয় আমরা যেগুলো বেশি হয়ে থাকে সেগুলো আমরা আবার বিক্রিও করতে পারি গরুর দুধ বা হাঁসের ডিমও বিক্রি করি মুরগির ডিমও বিক্রি করি বা মুসলিমরা গরু খায় মোষ খায় যেমন ওরা এগুলো খায় দুধও খায় এবং এবং গরু মোষ এগুলো ওদের মাংস চলে হিন্দুরা তো আর ওগুলো খায় না ওগুলো ও ওরা গরুর দুধ খায় গরুর চামড়া দিয়ে মানে ঢোল হয় এগুলো মুচিরা এনে ঢোল বানায় খোল বানায় এগুলো করে অনেক কিছু কাজে লাগে দুধ বিক্রি করা হয় সেগুলো ইত্যাদি অ্যাড করা হয় তারপর গরুর দুধও বিক্রি হয় আবার দেখা যাচ্ছে সেগুলো বিক্রি করে উপার্জনও হয় পয়সা কাজে লাগে এইভাবে মানে ইন্দুরাও মানে ইয়ে করে মুসলিমরাও গরু খায় হিন্দুরাও মানে হাঁস মুরগি ডিম খায় বিক্রিও করে খায় সব কিছু মানে কাজে লাগায় সেগুলো কাজে লাগায় ব্যবসা বলতে গরু আবার যদি আমি মনে করি যে মানে ইয়ে করবো যে গরুর অনেক সময় বেশি বেশি মানে খাবার দাবার এনে ভুসি বা খোল এগুলো এনে গরুকে খাওয়ানো হয় সেগুলো মানে দুধ দেয় বেশি বেশি সেগুলো বিক্রি করা হয় অনেক সময় গরুর মাংসও বিক্রি হয় এগুলো হয় মুসলিমরা গরুর মাংস বিক্রি করে আমরা হিন্দু আমরা মানে গরু কাজে লাগাবার জন্য হয়তো দুধ বেশি লাগ মানে বিক্রি করার জন্য ভুসি খোল খাইয়ে ওগুলো বিক্রি করে পয়সা হয় এগুলো করি করে থাকি এগুলো করে থাকি মানে কিছু পয়সা উপার্জনের জন্য করে থাকি আমরা এগুলো সেগুলো হয় কাজে লাগে দুধ বিক্রি করেও পয়সা আছে সেগুলোও কাজে লাগে তারপরে গরু রাখার জন্য একটা ভালো ব্যবস্থা করতে হয় সেগুলো মানে বড়ো একটা জায়গা করলাম ঘর মতো করলাম সেকানে গরু বাছুর রাখলাম গরু মানে ছাগল রাখলাম সেখানে যদি বেশি বাচ্চা যাই হোক গরুর যেমন গাভিন হয় বাচ্চা করার জন্য ইনজেকশানও আছে ইনজেকশান পুশ করলে সেগুলো গরু গাভিন হয়ে বাচ্চাও মানে হয় উৎপত্তি হয় সেগুলোও করা হয় ছাগল হাঁস মুরগিও মানে মুরগির ডিম বসালেও সেও বাচ্চা হয় এর থেকে বাড়ে বাড়ানো যায় সেগুলো বাড়িয়ে আরও বাচ্চা তোলা হয় সেগুলোর থেকে আরও বড়ো কিছু মানে করা যায় সেগুলো বাচ্চা হলে মানে আরও বিক্রিও করা যায় সেগুলোর থেকে আবার ডিম হয় খাওয়া যায় বিক্রিও করা যায় এই এইভাবে এক করতে চায়